হ্যাঁ আমি আমার পড়াশোনা সম্পর্কে কিছু বলতেই পারি পড়াশোনা করার জন্য ইচ্ছে থাকলেই হয় না অর্থেরও প্রয়োজন হয় ছোটবেলা থেকে মা বাবা অনেক কষ্ট করে রোজগার করে পড়াশুনো শিখিয়েছেন তো প্রথমে প্রাইমারি স্কুলে ভর্তি হয় প্রাইমারি স্কুলের পর মাধ্যমিক দিই মাধ্যমিক স্কুলে ভর্তি হয়ে উচ্চমাধ্যমিক দিই গ্র্যাজুয়েশন কমপ্লিট করি এইভাবে পড়াশোনাটা চালিয়ে যাই কিন্তু তারপর আর চালিয়ে যেতে পারিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমি আর পড়াশোনাটা চালিয়ে যেতে পারিনি অর্থের কারণে বাবা মার কষ্ট করেও আর পারেনি চালিয়ে যেতে তারপর আমি চাকরির জন্যও অনেক ফর্ম ফিল আপ করেছি অনেক পরীক্ষা দিয়েছি কিন্তু এই যুগে দাঁড়িয়ে এত সহজে চাকরি আমি পাইনি